ভালো তুই কেমন আছিস কী বলি বলতো এত রিচারজের দাম বাড়িয়ে দিয়েছে তো রিচার্জই করতে পারছি না ফোন কী করে করি বল আমিও তাই এ একমাস হতে যায় এবারে বোধয় বন্ধই করে দেবে সিমটা রিচার্জ আর করতে পারছি না হ্যাঁ হুম বাড়তেই থাকছে মানে আমার তো বাজেটের বাইরেই চলে যাচ্ছে অন্য অন্য কিছু রিচার্জ করতে গেলে আর কিছু করতেই পারবো না এতো হাই বাজেট না রে কারোরই তো করতে পারছি না দেখি দু দিন গেলে তারপরে করবো

তুই করেছিস রিচার্জ তোর কত নিলো রিচার্জে বাবা আমারও তো তাহলে ওরম হবে কী বলি একটাতেই রিচার্জ করবো আর বাকি ফোনগুলো পরে থাক তুই এটাতেই পারলে ফোন করিস হ্যাঁ ওই তোদের সাথে মাঝেমধ্যে দেখা হলে একটু নেট আমাকে শেয়ার করে দিস আর নইলে একটু ফোন করে জানিয়ে দিস হম হ্যাঁ হ্যাঁ রাখছি